আমি সাধারণত লাঞ্চে ভাত আর মাছ করতে পছন্দ করি আর ডিনারে সব সময় আমরা হালকা খাবার খাই তাই ডিনারে রুটি আর তরকারি